হ্যাঁ আমি ছোটোবেলা থেকেই ইতিহাস শেখার জন্য উৎসাহিত ছিলাম যখন আমার বাড়ির লোক আমাকে ইতিহাস গল্প শোনাত ছোটোবেলা থেকে তখন থেকেই আমি ইতিহাস শুনেছি ইতিহাস শুনতে আমার খুব ভালো লাগে ইতিহাস এমন একটা বিষয় আমি মনে করি যেটার থেকে অনেক কালে ঘটে যাওয়া ঘটনা আমরা জানতে পারি তো এই রকমই কিছু ঘটনা আমাকে আমার বাড়ির লোক শুনিয়েছিলো এবং আমি পাড়ার লোকের কাছেও শুনে থাকি তো আমিও এখন যেহেতু একটু বয়স্ক হয়েছি আমার যে নাতি পুতিরা হয়েছে তো তাদেরকেও আমি এখন গল্প শোনাই সেই রকমই কিছু গল্প যেমন রূপকথার গল্প থাকে ইতিহাস এছাড়াও যে আমরা ইতিহাস বইয়ে যে গল্প পড়ি সেই গল্পগুলিও আমি শুনিয়ে থাকি আমার বাচ্ছাদেরকে তো এইভাবেই হচ্ছে ইতিহাস ইতিহাস এইভাবেই মানুষের জীবনে দিনের পর দিন প্রভাব ফেলে চলেচে যেটা কীভাবে বোঝানো যাবে সেটা বলা সম্ভব নয় কিন্তু তবু ইতিহাস যেভাবে ছড়িয়ে যাচ্ছে সেইভাবে তো অনেক কিছুই বলা যেতে পারে যে ইতিহাস একটি বিশাল ইতিহাস যেটা সম্পর্কে কোন বর্ণনা হয় না আর এমনই বর্ণনা হয় যেটার সম্পর্কে কোন ফলাফল সেইভাবে দেওয়া যায় না তো ইতিহাসের ব্যাপারটা নিয়ে আমি এটাই বলব ইতিহাস সবারই শোনা উচিত কারণ ইতিহাস থেকেই বর্তমান আসে